আমি ডুলবি নডিহা ঠিকানা থেকে এগারো চার দুহাজার তেইশ সকাল দশটায় ছড়রায় তিনজন যাওয়ার জন্য একটি গাড়ি বুক করতে চাই